স্টার রেস্তোরাঁ থেকে বলছেন আমি আপনাদের রেস্তোরাঁতে আবার কিছু খাবার অর্ডার করতে চাই কারণ এর আগের বারে আমার জন্মদিনের সময় যে বিরিয়ানি আর যে চিকেন চাপ খাবারগুলি নিয়েছিলাম সেগুলি খুব ভালো ছিলো এবং টেস্টও খুব ভালো ছিলো এবং আমার পরিবারের সবাই খুব ভালো বলেছে সেই জন্য আমি আবার কিছু খাবার অর্ডার করতে চাই সেই ধরণেরই কিছু খাবার অর্ডার করতে চাই তো সেক্ষেত্রে আমি সঠিক সময়ে পাবো তো যেমন আগেরবারে সঠিক সময়ে পেয়েছিলাম আমি ঠিক আগের মানে আগের সময় অনুযায়ী আমি পেয়ে যাবো তো বা আমি যে অনলাইনে পেমেন্ট করেছিলাম আপনাদেরকে সেই অনলাইনেই পেমেন্ট করলে হবে তো না আমাকে গিয়ে ক্যাশ জমা করতে হবে আপনাদের তারপরে আমি খাবার অর্ডার পাবো সেটা যদি আমাকে জানান তাহলে আমার ভালো হয় কেন না মানে আমি মুগ্ধ হয়েছি আপনাদের খাবার খেয়ে যে এতো ভালো লেগেছে সেই জন্য পুনরায় আমি আপনাদের রেস্তোরাঁতেই আবার আমি খাবার নিতে চাই যদি আমাকে এই বিষয়ে জানান তাহলে আমি উপকৃত হবো